আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলতেও খুব ভালোবাসি আমাদের এখানে সব কিছু বাংলা তাই বাংলা ভাষাটা আমাদের কাছে খুব জনপ্রিয় খুব ভালো লাগে বাংলা ভাষায় কথা বলতে তাই আমরা বাংলা ভাষাকে খুব সুন্দরভাবে পালন করি